আমি কিছুদিন আগে তেলেঙ্গানা হায়দ্রাবাদে গিয়েছিলাম চিকিৎসার জন্য তো সেখানে গিয়ে একটু সমস্যার সম্মুখীন হই কারণ সেখানের সংস্কৃতি আলাদা ভাষা আলাদা যেমন ধরুন আমরা বাংলা ভাষায় কথা বলি সেখানে তো বাংলা ভাষার প্রচলন নেই তাদেরও নিজস্ব ভাষা আছে তারা আমাদের ভাষা বুঝছে না আমরা তাদের ভাষা বুঝতে পারছি না তো কথাবাত্রার জন্য হিন্দি ইংলিশ এমনি করে প্রয়োগ করে করে যতটা বোঝানো যাচ্ছে কোনও সময়ে ইশারায় বোঝাতে হচ্ছে এবং তার থেকেও বড় অসুবিধা যেটা হয়েছিল সেটা হচ্ছে খাবারের এখানে আমরা অন্যরকম খাবার খেয়ে অভ্যস্ত ওইখানের খাবার সম্পূর্ণ আলাদা তো কিছু করার নেই যতদিন ছিলাম যতটা পেরেছি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি এবং কিছুদিন চার পাঁচদিন থাকার পর আস্তে আস্তে দেখলাম মানিয়ে যাচ্ছে তো ঠিকই ছিল ভালোও লাগলো এইভাবে মানিয়ে নেওয়াটাও তো দরকার